আমি আর আমার বউমা দুজনে মিলে রান্নাঘরটাই সামলাই এবারে যা কিছু হাতে হাতে বউমা আমার রান্নাতে জোগান দেয় আমিও বউমার হাতে হাতে সব কিছু করে দিই বউমা ধর মাছ রান্না জানে না মাংস রান্না জানে না বউমাকে একটু বলে দিলাম যেভাবে বলে দিই বউমা সেই ভাবে মাছ রান্না করতে পারে এইবারে সবজি সেইভাবেই বলে দিলে সেইভাবেই করে চিন্তা ভাবনাও একটু কম হয় যাতে দুজনে শেয়ার করে রান্না করতে পারি গল্প করতে পারি চিন্তা ভাবনার মাধ্যমে মনটাও ভালো থাকে সব কিছুই ভালো লাগে এই বলে দুজনেই মিলেমিশেই রান্না বা ঘরে থাকি রান্না করি